হ্যাঁ হ্যালো দি এ বছর কি চুড়িদার উঠেছে নুতন বাস পুজায় ত এই আমি হ্যাঁ হ্যাঁ আগের বছরে গিয়েছিলাম খুব ভালো হয়েছিল ওই জন্য

আর শাড়ি কিরকম ও ঠিক আছে আর এমনি নতুন কি চুড়িদার আছে নতুন এসছে

ও আগের বছরে চুড়িদারটা ভালো হয়েছিলো ওই জন্য আমি বলি বছরে দেখি ফোন করে দেখি কাট কেনা যায় কেনা যে কিনা দোকানে ঠিক আছে তাহলে কাল কালকেরে যাচ্ছি কালকে তাহলে হ্যাঁ হ্যাঁ আমি দোকানে যাচ্ছি চুড়িদার কাটাতে আচ্ছা ভাল

হুম তাহলে রাখছি